আমি ব্যক্তিগতভাবে সেরকমভাবে তো কাজ করিনি শিল্পীদের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি তাদের সঙ্গে কাজ করেছি যেমন দুর্গা পুজোর প্যান্ডেল বা বহু অনুষ্ঠানের স্বাদ যায় তাদের প্রবেশদ্বার সাজানো বা প্যান্ডেল সাজানোর বহু ধরনের কাজ এবং দূর্গাপুজোর মতো বহু প্যান্ডেলের কাজেই কিন্তু আমি তাদের প্রচুর সাহায্য করেছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রকল্প বা কমিশানের সঙ্গে কখনও কাজ করি নি তবে দেখেছি তারা কীভাবে কাজ করে যখন কোনো প্রতিযোগিতা বা কোনো প্রদর্শনীতে তাদের কাজ দেওয়ার জন্য তারা পিছনের যে হোমওয়াক বা বাড়ির কাজগুলো করেন তারা বহু যত্ন নিয়ে কতটা ধৈর্য সহকারে দিন রাত এক করে তারা কাজগুলো কচ্ছে সেটা কিন্তু আমি ফলো করেছি বা দেখেছি খুব কাছ থেকে দেখেছি এবং ব্যক্তিগতভাবে আমার বহু শিল্পী বা শিল্পী বন্ধু আছে তাদের কথা শুনি তাদের তাদেরকে দেখেছি এবং তাদের অভিজ্ঞতার কথা আমরা শুনেছি কতটা অকৃত্রিম পরিশ্রম দিয়ে ভালো ভাষা বাসার সঙ্গে তারা কাজটা নিয়মিত করে যান

তাদের জীবন ও জীবিকার সঙ্গে কাজটা কীভাবে একাত্মীভূত হয়ে গেছে সেটা কিন্তু আমি বাইরে থেকে দেখতে পাই এই ধরনের প্রকল্প বা কমিশন শুধু প্রকল্প কমিশন নয় একজন শিল্পীর আত্মা এবং মননের সঙ্গে সচেতনভাবে জুড়ে আছে